যারা খেলাধুলার মধ্যে থাকে তারা নিজেদের যত্নটা নিজেরাই করে কারণ খেলাধুলার মধ্যে থাকতে গেলে তাদেরকে কিন্তু নিজেদের যত্নটা নিজেদেরকে নিতে হয় কারণ সেহেতু তারা যেহেতু তাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে সেহেতু তাদেরকে সেটা করতে হয় তারা অনেক রকমের ব্যবস্থা নেয় যেমন ধরুন সকালে ছোটাদৌড়া প্র্যাকটিস করা রীতিমতো এছাড়াও কোথাও যদি কোথাও মানে ব্যায়াম করা জিমে যাওয়া এই রকম অনেক কিছু কিন্তু তাদেরকে করতে হয় তাদের খেলাধুলাটা যদি পেশা হয়ে থাকে এছাড়াও যে সাধারণ ছেলে মেয়েরা খেলে তারা কিন্তু এত কিছু করে না তাদের যেটুকু না হলে নয় সেটুকুই করে মানে ধরুন যেমন আমাদের ভারতীয় দলে যারা খেলে তাদের কী মনে হয় যে তারা শুধু খেলাটাই প্র্যাকটিস করে মোটেও না তার সাথে সাথে তাদের ফিটনেস তাদের বডি তাদের শরীর তাদের গতিবিধি লাইফস্টাইল সব কিছুই কিন্তু তারা মেনটেন করে চলে তার তার জন্যই তারা এত সুন্দর দেখতে হয় না এছাড়াও ধরুন এখন ফিটনেস ঠিক করার জন্য অনেক রকমের ওষুধ বা অনেক রকমের পাউডার বেরিয়েছে যেগুলো খেলে নাকি সবাই হেলদি থাকে অনেক ভাল থাকে তো সেরকম অনেক ধরনের খাবারও বেরিয়েছে যেগুলো খায়ও অনেক মানুষ হ্যাঁ অনেক অনেক দাম নিলেও সেগুলো কিন্তু অনেকে খায় কিন্তু ওটা সাধারণ যেই ছেলে মেয়েরা খেলে তাদের পক্ষে কিন্তু ওটা টানা সম্ভব নয় তো এই সব এই রকম জিনিসগুলো ওই যারা একদম খেলাটাকে পেশা হিসেবে নেয় মানে অনেক খেলে বা কেউ রাজ্যের হয়ে কেউ জেলার হয়ে বা এই রকম ধরনের যদি যারা খেলাধুলা করে তখন কিন্তু এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা যায় আমি আমার পাড়ায় একজন খেলাধুলো করত মানে করত মানে এখনও করে তো সে যখন কোথাও যায় খেলতে তার আগে দেখেছি সে প্রচুর প্র্যাকটিস করে এত প্র্যাকটিস করে মানে সে মাথার ঘাম পায়ে ফেলে দেয় এরকম মানে ভাবে সে প্র্যাকটিস করে তো তাকে দেখে আমি বুঝেছিলাম যে হ্যাঁ অবশ্যই খেলাধুলোকে যদি মাথায় রাখা যায় বা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কষ্ট করতে হয়